হ্যালো আমি পেটিএমে দুশো পঞ্চাশ টাকার একটা রেডিম কুপন পেয়েছি বর্তমানে আমাকে পাঁচ প্যাকেট বিরিয়ানি পাঁচটা ঘোর আর পাঁচটা স্যালাড দেবেন আর এই দুশো পঞ্চাশ টাকার রেডিম কুপনটা রেডিম করতে চাইছি এখানে এটা করে দিন আমি পেমেন্টের সময় এটা রিডিম করবো